কোভিড নাইনটিন মহামারির সময় আমার পূর্ব মেদিনীপুর এলাকার পরিস্থিতি ছিলো অত্যন্ত কঠিন প্রথম দিকে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছিলো এবং অনেক মানুষ মারাও যাচ্ছিলো তারপর সরকার লকডাউন ঘোষণা করেছিলো সেটিও মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিলো অনেক মানুষকে তাদের চাকরি হারাতে হয়েছিলো এবং অনেকে ব্যবসা বন্ধ করে দিতে হয়েছিলো বন্ধ হয়েও গিয়েছিলো আমি নিজেকে এবং আমার পরিবারকে সুরক্ষিত রাখতে সব সময় মাস্ক পরতাম সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করতাম এবং নিয়মিত স্যানিটাইজার দিয়ে হাত ধুতাম এবং জীবাণুমুক্ত করে নিশ্চিত রাখতাম আমি বাইরে যাওয়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছিলাম ডবোল মাস্ক পরতাম আমি প্রায়শই নিজেকে পরীক্ষা করতাম এবং বাইরে থেকে আসার পর সেই জামা প্যান্টগুলি আমি প্রতিদিন কেচে আলাদা করে মিলে দিতাম এবং আমি গ্লাভস ব্যবহার আমি হাতে গ্লাভসও ব্যবহার করতাম এবং আমি টিকা এবং বুস্টার ডোজও নিয়েছিলাম এই ব্যবস্থাগুলির ফলে আমি আমার পরিবার কোভিড নাইনটিন থেকে সুরক্ষা রাখতে পেরেছিলাম বিশেষ করে আমি যখনই বাইরে যেতাম তখনই তারপর এসে নিজেকে পরীক্ষা করতাম এবং সেই বিষয় খুব গুরুত্ব দিয়েছিলাম আমি পতি সপ্তাহে অন্তত একবার পরীক্ষা করেছি এমন কি যদি আমার কোনো মতে মনে হয়ে থাকতো যে আমার কোভিড নাইনটির লক্ষণ ধরা পড়েছে বা কোভিড নাইনটির মতো লক্ষণ দেখা দিচ্ছে আমি নিজেকে আমার পরিবারের থেকে আলাদা করে রাখতাম এবং তাদের থেকে বিরত থাকতাম যাতে আমার পরিবারের কারো মধ্যে এটি ছড়িয়ে না পড়ে আমি মনে করি যে কোভিড নাইনটিন থেকে নিজেকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাইকে সচেতন হতে থাকতে হবে এবং সঠিক পথ অবলম্বন করতে হবে এবং সাবধানে হাঁটা চলা করতে হবে এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি হলো সব সময় মাস্ক পরতে হবে এবং স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে এবং যতোটা না ফাঁকে বেরানো যায় ততটাই ভালো